বাংলা বা বাঙালি হলো দক্ষিণ এশিয়ার একটি হিন্দু রাজ্য জাতিগোষ্ঠী যারা বঙ্গ অঞ্চলের স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও ভারতের বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ত্রিপুরা বরাক উপত্যকা নিম্ন আসাম এবং কণি মণিপুরের কিছু অংশে বিভক্ত হয়ে বসবাস করে বাঙালিরা মূলত হিন্দু আর্য পরিবারে বাংলা ভাষায় কথা বলে